একজন বাঙালি হিসাবে আমি বাংলা ভাষাকে খুব মান্যতা দেই আমি জিতে গেছি দিয়ে গেছি ছোটোবেলা থেকে আমার বাড়ির সদস্যরা আত্মীয় আপ্যায়ণ করতে পিছু হয় না তারা আত্মীয়দের খুব যত্ন সহকারে আপ্যায়ন করে এমনকি আমাদের ডুয়ার্সে প্রতিনিয়ত প পর্যটকরা আসেন তাদেরকেও আত্মীয় হিসাবে তারা আমন্ত্রণ জানায় এমনকি আমাদের বাঙালিরা প্রথম পরিচয়ে নমস্কার করে কর আত্মীয় করে আত্মীয়তা করেন ধন্যবাদ